কৃষকরা পশুর যে বর্জ হয় সেই বর্জ একটা গর্ত করে সেই জায়গায় রাখে তো সেইখানেে রাখার পর তার উপরে একটা ছাউনি দিয়ে রাখে যাতে বৃষ্টিতে বা রোদে সেইটা নষ্ট না হয়ে যায় তো সেইটা রাখার পর তাতে কিছু কেঁচো ছেড়ে দেয় কেঁচো ছেড়ে দিতে তাতে একটা সার তৈরি হয় সেই সারের মাধ্যমে বিভিন্ন গাছে বা

দিলে সেটা খুবই উপকারী জিনিস হয়